আমি মনে করি যে সংবাদ মাধ্যমগুলো গ্রামীণ এলাকা নিয়ে যথেষ্ট সমস্যা দেখায় তাই আমি কিছু সমস্যার কথা এখানে তুলে ধরেছি কারণ আমার দেখা কিছু গ্রামে এখনো পানীয় জলের কিছু ব্যবস্থা নেই কুয়োর জল খাই সাব মার্শাল বা মিনি নেই শিক্ষাব্যবস্থা ভালো নেই স্কুল নেই শিক্ষক নেই হাসপাতাল নেই ডাক্তার নেই ঔষধ নেই গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই বাসের যোগাযোগ নেই আলো নেই পাকা রাস্তা নেই নদী আছে অথচ ব্রিজ নেই বর্ষাকালে বন্যা হয় বন্যায় রাস্তাঘাট বাড়ি সব ডুবে যায় খাবার দাবার এবং পানীয় জলের খুব অসুবিধা হয় কিছু কিছু এলাকায় এখনো ব্রিজ নেই সেইসব কোনো কিছু কথা সংবাদ মাধ্যম বা সমস্যার কথা তুলে ধরে না বরং তারা উলটো কথা বলে তারা বলে খাবার দেওয়া হয় জল দেওয়া হয় ঔষধ দেওয়া হয় কিন্তু কিছুই দেওয়া হয় না বন্যার সময় সংবাদ মাধ্যম এইসব কথাগুলি হয়